আমার সবচেয়ে বড় মনোরম হাইক হল শুশুনিয়া পাহাড়ে হাইক বাঁকুড়া জেলার শুশুনিয়া পাহাড় এবং যদি ওখানে ওখানে আমার অভিজ্ঞতা সম্পর্কে বলতেই হয় তাহলে বলতেই হয় যে আমি ওখানে ছোটবেলায় গিয়েছিলাম খুব এর ফলে আমি খুব মজা করেছিলাম কারণ আমি ওখানে স্কুলে স্কুলের শিক্ষক মহাশয়দের সাথে এবং বন্ধুদের সাথে গিয়েছিলাম এর ফলে ওই যে পাহাড়ে বেয়ে উপরে ওঠা যে চলাফেরা করা বা যে হাইক করা ওইগুলো আমাকে খুবই আনন্দ দিয়েছিল এবং আমরা ওখানে সূর্যাস্ত দেখেছিলাম সূর্য যখন অস্ত যাচ্ছিল চারদিকের পরিবেশটাই আলোয় আলো কাণ্ড যে লাল আভা এবং লালের সাথে একটা হলদে ভাব মিশে যে আভাটা বেরিয়েছিল ওই সূর্যাস্তটা আমার খুব মনে পড়ে এবং সূর্যোদয় দেখেছিলাম আমরা মুকুটমণিপুরে সেই সূর্যোদয়ের কথা কী বা বলব কারণ ওখানে সেতু ছিল এবং সেতুর উল্টোদিকে জলে যে আভাটা পড়ছিল সূর্য উদয়ের সময় ওর এর ফলে চারদিকটা পুরো আভা একটা সূর্য উদয়ের যে সময় যে একটা আভা হয়ে ওঠে লাল আভা বা হলদেটে আভা যেটা দেখা যায় সেই সূর্যোদয়ের কথা আমার খুব ভালো মনে আছে এবং সূর্যাস্তের কথাও আমার খুব মনে আছে আমার ওই শুশুনিয়া পাহাড়ে ভ্রমণের অভিজ্ঞতা বা ওখানে হাইকের অভিজ্ঞতা খুবই ভালো আমার ওই কথাগুলো এখনো মনে আছে